আমাদের এখানের ক্লাব বলতে গেলে কল্যাণ পরিষৎ ক্লাবে আমাদের খেলার ট্রেনিং সেন্টার আছে যেখানে পুরুষ এবং মহিলাদের এবং বাচ্চাদের নানারকম খেলার প্রশিক্ষণ দেওয়া হয় পুরুষদেরও পুরুষদেরও প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদেরও মহিলা আলাদা মহিলা ট্রেনিং সেন্টার সেন্টার গ্রুপ রয়েছে সেখানে মহিলাদের প্রোটেকশান প্রশিক্ষণ দেওয়া হয় খেলা এবং ছে মেয়ে বাচ্চাদেরও প্রশিক্ষণ দেওয়া হয় খেলায় ফুটবল খেলা এবং ভলিবল খেলা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তাদের তাদের গুণটা এবং তাদের তাদের তাদের গুণটা তারা আরও প্রকাশিত করতে পারেন তাদের যে গুণ খেলার বিষয়ে তাদের যে আগ্রহ তাদের সে তারা সেটা আরও প্রকাশিত করতে পারেন উভয়দেরই খেলা হয় এবং তার মানে এবং তারা এই নানান রকম অন্যান্য ক্লাবের সাথে আয়োজিত ফুটবল খেলা বা বাস্কেটবল বা ভলি বাস্কেটবল খেলায় তারা তারা অংশগ্রহণ করেন ফুটবল খেলা প্রতিযোগিতা এবং প্রাইজও পান এখানেও নানান রকম ফুটবল খেলা প্রতিযোগিতা এবং বাস্কেটবল খেলা সরি ভলিবল খেলার প্রতি প্রতিযোগিতা হয় তাতে মহিলারা মহিলারা অংশগ্রহণ করেন ছেলেরাও অংশগ্রহণ করেন বাচ্চাদের গ্রুপে বাচ্চারাও অংশগ্রহণ করেন তারা অংশগ্রহণ করে খেলার খেলার প্রতিযোগিতায় নাম দেন এবং তারা অনেকসময় প্রায়ই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তারা অনেকসময় প্রাইজও পান তো আমাদের এখানে এখানে পুরুষ মহিলা এবং বাচ্চাদের উভয়দেরই এই তিনজন পুরুষদেরও মহিলাদেরও এবং বাচ্চাদে বাচ্চাদেরও খেলার প্রশিক্ষণ দেওয়া হয় ফুটবল খেলা এবং ভলিবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা তাদের খেলার জগতে তারা আরও এগিয়ে যেতে পারে তাদের তাদের নিজের গুণে